আমার ব্যাপারে আমি বলতে গেলে বলতে হয় যে আমি একটি কন্যা সন্তান আর কন্যা সন্তানের পাশাপাশি কিন্তু আমি ছোটোবেলা থেকে সবাইকে নিয়ে বড়ো হয়েছি সবার সাথে থেকে সবার সাথে মিলে মিশে কাজ করে থাকতেই বেশি পছন্দ করি একা একা বেশ ভালো লাগে না আমার সবাই যদি সাথে থাকে বাড়িতে থাকে সবার সাথে হই হুল্লোড় করে সময় কাটানোটাই আমার মনে হয় যে সেরা এছাড়া আমি এরকম কবিতা বলতে সংলাপ বলতে বেশ ভালোবাসি পড়াশুনো করতেও ভালোবাসি বললেই চলে এছাড়া গান শুনতে ভালোবাসি অবসর সময়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে রেস্তোরাঁয় গিয়ে খাবার খেতে তাও কিন্তু আমি বেশ ভালোবাসি আর এছাড়া যদি বলেন আমি আমার ভাইয়ের সাথে বোনের সাথে বাড়ির প্রত্যেকের সাথেই সময় কাটাতে বেশ ভালোবাসি আর একটু ফাঁকা সময় পেলেই কিন্তু আমি ঘুরতে যেতেও বেশ ভালোবাসি ঘোরার বলতে আমার একমাত্র বোন আছে তাকেই বলি যে চল আমাকে কোথাও নিয়ে চল যেখানে গিয়ে একটু বেশ মন খোলা জল থাকবে সেখানে গিয়ে একটু বসবো কয়েকটা ছবি তুলে আসবো এইভাবেই আর কি আমার দিন চলে যাচ্ছে বাস